হুম হ্যালো হ্যাঁ বলুন আমার কাছে তো সব ধরনের ফসল আছে আলু থেকে শুরু করে পিঁয়াজ টমেটো থেকে শুরু করে সব ধরনের আছে কী চাই হ্যাঁ ঠিক আছে বলুন কতগুলো লাগবে পেঁয়াজ তো সে কতগুলো নেবে হ্যাঁ ঠিক আছে তাহলে কে জি হিসাব নিলে তো একটু রেট বেশি পড়বে সেটা সেক্ষেত্রে পঞ্চাশ টাকা দরে কে জি পড়বে হ্যাঁ অবশ্যই সব হ্যাঁ কে জি প্রতি কম আসবে দশ টাকা করে কম আসবে ঠিক আছে ও কে ডেলিভারি আছে আজকে যদি করো তাহলে হচ্ছে চার তিন দিনের মতো লাগবে সময় চলে যাবে ডেলিভারি হুম এর সঙ্গেই থাকবে ঠিক আছে